আমাদের বাঙালিদের মধ্যে সবচেয়ে সম্মানীয় পুজো বা হচ্ছে সব চেয়ে বড় পুজো দুর্গাপুজো কালীপুজো বা লক্ষীপুজো বা মনসাপুজো এই পুজোদের মধ্যে আমার হচ্ছে ফ্যামিলির মধ্যে আমার বড় দাদু বা হচ্ছে তার ফ্যামিলি আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসা দুর্গাপুজো এখন পর্যন্ত আমাদের বাড়িতে হয়ে থাকে এই দুর্গাপুজোতে আমাদের ফ্যামিলির সব যদি আত্মীয় সবরকমের আত্মীয় ছোট থেকে বড় বা সবাই এতে অংশগ্রহণ করে বা এটি নির্বিঘ্নে হয় আমাদের এই পুজোটি দুর্গাপুজো অনেকই ভালোভাবে প্রতিষ্ঠিত হয় বা বড় করে হয় তার জন্য আমাদের সব রকমের দরকার পড়ে যেমন আমাদের কুটুম বা প্রতিবেশীদেরকে দরকার পড়ে এখানে আর তারপরে আমাদের কালীপুজো বা লক্ষীপুজো কালীপুজো লক্ষীপুজো কালীপুজো কালীপুজো আমাদের বাড়িতেই হয় কালীপুজো আমাদের বাড়িতের মধ্যে সবচেয়ে লাস্টের দিকে কালী কালী মন্দির আমাদের মহামায়া মন্দির সেই মন্দিরেই কালীপুজোটি অনুষ্ঠিত হয়ে থাকে এখানে আমাদের বড় বড় ঘরের পুরাতন ও লোকেরা পুরাতন বা আদি লোকেরা এসে থাকে এদের মধ্যে অনুষ্ঠিত হয় এর মধ্যে অনুষ্ঠিত হয় আমাদের কালীপুজো এই কালীপুজোটি নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার কারণ হল আমার ঠাকুর আমাদের আমার বড় বাবা বাবার বাবা যেটা আমার বড় দাদু বড় দাদু এই কালীপুজোটি করতেন সেই প্রতিষ্ঠিত কারণে এই কালীপুজোটি আমাদের পরিবারের মধ্য দিয়ে এখনও চলে এসেছে